আমার এলাকায় বিখ্যাত স্কুলগুলির মধ্যে অন্যতম হল পশ্চ পশ্চিম মেদিনীপুর জেলার চ চন্দ্রকোনা জেলা হাইস্কুল এবং পলাশসাবড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয় পলা জেলা ইস্কুল চন্দ্রকনা জেলা ইস্কুলের ঐতিহ্য হল এটি প্রায় একশো বছরেরও পুরনো স্কুল এছাড়া পলাশসাবড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ে য যে রয়েছে চব্বিশশোর ওপর ছাত্রছাত্রী এবং এটি সরকারি পরিচালন কমিতি কমিটি দ্বারা পরিচালিত হয়ে থাকে এই বিশাল ছাত্রছাত্রী ও বিশাল বিশাল ছাত্রছাত্রীর সাথে বিশাল শিক্ষক শিক্ষিকা সমস্ত কিছু সামলানোর জন্য এখানে তার পরিচালকমণ্ডলী ও স্থানীয় মানুষ যথেষ্টভাবেই সাহায্য করে থাকেন এবং এছাড়া এখানকার রেজাল্ট বা ফলাফলও প্রতি বছর মহকুমার মধ্যে অন্যতম স সেরা হয়ে থাকে